আপনি কমিটির মেম্বার বলছেন আমি সিকুইরিটি গার্ড বলছি হ্যাঁ এ বাথরুমের সমস্যা হচ্ছে আর হ্যাঁ ও ওর যে খাওয়ার সমস্যা আছে আর নানা রকম ওর সমস্যা আছে মশা আছে এগুলোর ব্যবস্থা করতে হবে করতে হবে আবার তো ছে এও গার্ড দিতে হচ্ছে সেই সবগুলোর তো ব্যবস্থা করতে হবে হ্যাঁ সেও তো অ্যাঁ লাইট এগুলো তো দিতে হবে আপনারা দেখুন যাতে হয় তাতে ওই সব ব্যবস্থা করতে হবে

হ্যাঁ বসে খাওয়ারও সমস্যা আছে ও না খাবাতেই নিতে হবে ও বৃষ্টি হলে কী করবো

বৃষ্টি হলে কী করবো আপনি একটা ব্যবস্থা করে দিন খাওয়া দাওয়াতে তো কিছুই নাই হবে হ্যাঁ ওই তো খাওয়ার ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা নেই